হ্যাঁ বাইকিং করা একটা এক্সপিরিয়েন্সের কাজ এবং আমাদের মানে আমরা যে অনেকজনই বন্ধুবান্ধব থাকি বলতে পারেন সেখানে আমাদের কিছু দাদাও থাকে তাদেরকে দাদা কিংবা ভাই তাদেরকে আমরা অ্যাজ এ বন্ধু হিসেবেই দেখি তো বাইক নিয়ে আমাদের প্রায় রাইড হতেই থাকে আমরা বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরি এছাড়া আমাদের সেই জায়গায় এক্সপিরিয়েন্স আছে আর আমায় একটা খুশি যে মানে এতো ব্যস্ততার যে কাজের মাঝখানে এতো ব্যস্ততার মাঝখানে যে আমরা এরকম বাইক নিয়ে ঘোরাফেরা করি কিংবা লং রাইডে যাই সেখানে গিয়ে যে মাইন্ডটা ফ্রেশ হয় তার কারণে এটা যে কোনো কাজে আমাদের মনও লাগে হেবি সুন্দরভাবে এছাড়া আমাদের যে বাইক ট্রিপিংটা বাইক ট্রিপ হয় সেখানে আমাদের অনেক কিছু মজার এক্সপিরিয়েন্স হয়ে থাকে কিংবা অনেক কিছু ফানি কাণ্ডও ঘটে থাকে কিংবা অনেক কিছু দেখার অনেক কিছুই থাকে সেখানে যেগুলো চোখ আকর্ষণ করার জিনিস হয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে বর্তমানে যেখানে আমি রাইডিং করে থাকি লং রাইডে যাই সেখানে আমি ব্লগ টাইপের করতেই থাকি যে রাইড টাইড করি সেগুলোর ব্লগ হতেই থাকে সেখানে তাই সেখানে অনেক কিছু মজার হয় লং রাইডগুলোর একটা মজাই আলাদা হয় আমরা বিভিন্ন জায়গায় বাইক নিয়ে লং রাইড করছি যেরকম দার্জিলিং সিকিম কিংবা লাদাখ সেই সব জায়গার এক্সপিরিয়েন্স একটা আলাদাই আছে আমরা বর্তমানে যে সব জায়গায় যাই সেখানে আমরা মানে যেতে যেতে আমাদের অনেক জায়গায় থামতে হয় বাইকে খাওয়া দাওয়া অনেক জায়গায় নেমে খাওয়া দাওয়া করতে হয় সেখানে একটা আলাদা ই আড্ডা ইয়ার্কি হতে থাকে তা ওরকম খানিক বেশ খানিকক্ষণ আমরা বসে বসে এরকম হাসি ঠাট্টা করতেই থাকি তা বর্তমানে যে যে আমরা সব বর্তমান যুগের ছেলে আমাদের ঘোরাফেরাই কাজ এছাড়াও আমাদের যেরকম কাজ করতে হয় তাছাড়াও আমাদের ওরকম এক জায়গায় বসে সারাক্ষণ শুধু কাজ করে ও বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি মারতে ভালো লাগে না আর আমি আমাদের যেরকম নানা জায়গায় ঘোরাফেরা করতে ভালো লাগে আর আমাদের যে ঘোরাফেরা করতে যাব সেটা আমরা অনেক দিন আগে থেকেই প্ল্যান করে থাকি এমন না যে আমরা হুটহাট করে প্ল্যান করে বেরিয়ে পড়ি আমাদের সেটা আগে থেকেই বলা থাকে হয় আজকে কোথাও ঘুরতে হবেব সেটা তার এরকম দু সপ্তাহ কিংবা এক মাস আগে থেকেই প্ল্যানিং করা থাকে যে আমরা এখানে ঘুরতে যাব তাই সবাই যে যার মতো একটা কাজের মানে কাজ করার সময় সবাই তার আমরা এক জায়গায় কাজ করি না যে যার মতো বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে তা সেখান থেকে সবাই সবাইকে বলে দেওয়া হয় সবাই নিজের একটা টাইম মেনটেন করে হ্যাঁ ঠিক একটা একটা টাইম কিংবা ডেট দেওয়া হয় সেইখানে সবাই ডেট ফিক্স করে একসাথে বেরোয় এমন না যে কেউ যায় না যে কারুক ইম্পর্ট্যান্ট কাজ বলে কেউ যায় না সবাই যায় এবং আমরা সবাই গিয়ে সেখানে মজা টজা করি আমাদের যে ছোটো ভাই কিংবা আমাদের যে আমাদের যে দাদা আছে তারা সবাই থাকে সেখানে সেখানে হেবি সুন্দর মজা হয় আমরা একবার দার্জিলিং ঘুরতে গেছিলাম সেখানে আমরা অনেক কিছুই এক্সপ এক্সপিরিয়েন্স করেছি আমি সেখানে যা পাহাড় হেবি সুন্দর আর সেখানের সেখানের গাছপালা সেখানকার চা বাগান এমন না যে আমরা বাইক নিয়ে গেলে শুধু আমরা বাইকই রাইডিং করি আমরা সেখানে নেবেও জায়গাগুলো এক্সপ্লোর করি আর ঘুরি ঘোরাফেরা করি সেখানে আমরা থাকি সেখানে এক টাইপের বলতে হয়ে যে আমরা ট্যুরই করি ওগুলো তা সেখানে আমরা অনেক কিছুই দেখেছিলাম দার্জিলিংয়ের ওখানে ট্রেন চা বাগান তারপর ওখানে যে ওয়েদার এক্সপিরিয়েন্সটা ছিল সেটা একটা আলাদাই লেভেলে তারপর দার্জিলিংয়ের মতো পাহাড়ি এলাকায় ওপরে উঠে সানসেট তারপরে সেখানে বসে গরম গরম চা এই সবার আড্ডা একটা আলাদাই লেভেল এখনকার ছেলে হিসাবে নিয়ে সেগুলো এক্সপিরিয়েন্স করা একটা প্রচুর মজার ব্যাপার তার কারণ এক সময় বয়সকালে তো আর মানুষ এরকম গিয়ে ঘোরাফেরা করতে পারে না আর বয়সকালে সেই মজাটাও থাকে না বর্তমানে আমি একটা শহরী এলাকায় থাকি আর আমার পরিবার সে থাকে গ্রাম্য এলাকায় তাই তাদের তাই এখানে আমরা প্রায় শহরে এলাকায় কিছু ওরকম বন্ধুবান্ধব চেনা জানা থাকি যাদের সাথে আমাদের এরকম পরি আমার পরিচয় গড়ে উঠেছে তাদের সাথে তারাও রাইডে যায় এবং তাদের সাথে আমিও রাইডে যাই এই তো তাদের সাথে আমরা অনেক জায়গায় রাইডে যাই তাই তাই সেখানে রাইডের প্ল্যান ট্ল্যান হয় এবং এমন আছে যা ওখানে কিছু কিছু দাদা আছে যারা আমার সাথে মানে আমরা একই জায়গায় কাজ করি তো সেই সব দাদাদের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছে এখন বর্তমানে আর কথা যে হলো যে এত ব্যস্ততার মাঝখানে যে সময় আমরা কীভাবে বার করি এটাও আমি পরে বলছি যেরকম বলা হয় এই ট্রিপের জন্য আমাদের পরিকল্পনা কীরকম হয় ট্রিপের জন্য পরিকল্পনা এরকম যে একটা ট্রিপের জন্য নর্মালি যদি কোনো কোনো জিনিস নেওয়া হয় তা আমরা সেই সব জিনিস নিয়ে নিই যেরকম গাড়ির কাগজপত্র থাকে জামা কাপড় থাকে হালকা ব্যাগে থাকে হালকা জামা কাপড় থাকে এমন আমরা অনেক কিছুই নিই এছাড়া আমরা স্যুট টুট নেই আমরা আমাদের রেগুলার ইউজ এছাড়াও আমরা যদি এরকম রাইডে চলাকালীন যদি বাই এনি চান্স কেউ অসুস্থ হয়ে পড়ে তার জন্য আমরা ওষুধ টোষুধ ওষুধপত্র আলাদাই করে নেওয়া থাকে হ্যাঁ এরকম হয়েছে যে আমরা বাইক চলাকালীন রাইড চলাকালীন আমাদের অনেকজনের অসুস্থ ফিল বোধ হয়েছে তাতে আমরা তার জন্য থামি আর বাকি বাকি রইল যেটা যে আমরা যেতে যেতে আমাদের ধরা থাকি যে এই জায়গায় গিয়ে আমরা স্টপ করবো চলতে চলতে আশেপাশে যদি কোনো হোটেল থাকে কোনো একটা লং রাইডে যেতে তো আমরা সেখানে নেমে আমরা থেমে পড়ি আর সময় এলো কাজের মাঝ এতো ব্যস্ততার মাঝখানে আমরা কীভাবে সময় বার করি হ্যাঁ এটা ঠিক যে কাজেও অনেক ব্যস্ততাই থাকে আমরা অনেক বিজিই থাকি এমন না যে আমরা খুব একটা ছোটোমোটো কাজ করি কাজ অনেক বড়োই এবং সেখানে অনেক চাপও আছে কাজে কিন্তু আমি মনে আমি যে কাজটা করি আমি মনে করি যে কাজ করার মাঝখানেও যদি এরকম ঘোরাটোরা হয় তাহলে সেই কাজ কাজে মন মনোযোগ দেওয়াটা আমার জন্য এবং প্রচুর একটা ভালো আর আমি সেই কাজে আলাদা ভালো করে সেই কাজে আমার মনোযোগটা বসবে তাই আমরা এরকম সবাই মিলে প্ল্যান করে একটা দিন আমরা ঠিকই বেরোই বেরিয়ে কিছুদিন ঘুরে ফিরে আবার চলে আসি চলে এসে আবার কাজে ওরকম মনোযোগ হয় আর আমরা প্রায় ওরকম বলতে পারেন দু তিন মাস পরপর ওরকম আমরা রাইড করতেই থাকি